হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ কে বলছেন সেটা বলুন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আমার মাংসর দোকান আছে হ্যাঁ বলুন হ্যাঁ কেন করা যাবে না হ্যাঁ হ্যাঁ আপনি তো চেনাশোনাই আমাদের লোক বলুন

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন হ্যাঁ বলেছিলেন একবার হ্যাঁ দশ তারিখ পঞ্চাশ কেজি কত লোক পাঁচশোটা তাহলে তো ওই মানে পঞ্চাশ ষাট কেজি তো লাগবেই

হ্যাঁ ষাট কেজি তো লাগবেই ঠিক আছে সে না হয় পঞ্চাশ কেজি আর পরে যদি আবার লাগে দেখবেন দশ কেজি দেখবেন কেন লাগবে অত লোক পাঁচশো লোক লাগবেই ষাট কেজি তো যাই হোক হ্যাঁ বলুন আর লাগবে বিয়ের দিন দশ তারিখ তাই তো আচ্ছা এই অ্যাডভান্স করতে হবে তো অ্যাডভান্সটা না করলে কী করে আমাকে তো মালগুলো তুলতে হবে না এখন তো দুশো কুড়ি টাকা করে যাচ্ছে বুঝতেই তো পারছেন অত তো লাভ হয় না দুশো টাকা করে হবে না পাঁচ টাকা কম দেবেন আপনারা চেনাশোনা লোক তাই না পাঁচ দুশো টাকায় হবে না বুঝতেই তো পারছেন দুশো টাকা হবে না কেনো না হলে নিশ্চয় আর আপনি হচ্ছে আমাদের চেনাশোনা কাস্টমার আপনার কাছ থেকে কি বেশি নেব বলুন তাই না হ্যাঁ সে তো জানি সেই জন্যই তো আপনার কাছে পাঁচ টাকা কম করছি হ্যাঁ হ্যাঁ এবারে কেনো নেন ভালো বলেই তো নেন কেনো না আমার পাঁচটা দোকান দেখেছেন পাঁচটা দোকানের থেকে আমার কাছে নিশ্চয় একটু কম পান ভালো পান বলেই তো নেন বলুন তাই না তাহলে দুশো হবে না দুশো টাকা না একটু ঠিক আছে আপনার কথাও থাকবে আমার কথাও থাকবে আর পাঁচ টাকা কমিয়ে দেবেন দুশো দশ করে দেবেন ঠিক আছে হ্যাঁ হুম হ্যাঁ তারপর কী পিস হবে কী মাংস মানে মানে ওটার পিস কীরকম করব না করব তাহলে সব বলে দিতে হবে তো আর অ্যাডভান্স তো

হ্যাঁ ওগুলো আলাদা করতে হবে তাই তো আচ্ছা সে তো দেবো এবার দেখুন লেগ পিস দেবো কতোগুলো লাগবে লেগ পিস দশটা আচ্ছা ঠিক আছে সে নাহয় করে দেবো কোনো ব্যাপার আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আসবেন আপনি এসে দেখবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ